আমাদের এখানে বলতে গেলে ক্রিকেট ক্রিকেট খেলাটা ভালো সুবিধা পাওয়া যায় ফুটবল খেলাটাও আছে ফুটবল খেলার মাঠও আছে সেটাতেও ভালো খেলা যায় কিন্তু বেশিরভাগ আমাদের এখানে ক্রিকেটটাই খেলা হয় আর আমাদের বয়েসের ছেলেরা এখানে ক্রিকেট খেলাটাই বেশি সুবিধা বলে মনে করে কারণ যেহেতু বড়ো মাঠ আছে একটা ভালো বড়ো গ্রাউন্ডের মতন আছে আর কি ওখানে ভালো ক্রিকেট খেলা যেতে পারে এখানে আউটডোর ইনডোর গেম এখানে হচ্ছে তোমার আপনার আউটডোরে ক্রিকেট ফুটবল ভিকি ফিকি সব খেলা হয় ইনডোরেও বিভিন্ন থাকে ক্যারাম ক্যারামবোর্ড তারপর হচ্ছে লুডো এই সব গেম আমরা খেলি বেশিরভাগটা আমাদের এলাকা থেকে না ক্রিকেট খেলাটাই হয় কারণ যেহেতু ছেলেরা ক্রিকেট খেলাটাই বেশি ভালোবাসে ক্রিকেটে তো বিভিন্ন রকম মানে শর্ট তারা খেলতে পারে বিভিন্ন রকমের একটা কাজ করতে পারে সেরকম আর কি ফুটবলটাও খুব কম খেলে কারণ ফুটবলের মাঠ যেটা হয় না সেই মাঠে বাড ফাড যেটা গোলকিপারের থাকে সেখানে খেলার জন্য খুবই অসুবিধা হয় ওই জন্য আমাদের এখানে ফুটবল খেলাটা অতোটা হয় না তাই আমরা এখানে ক্রিকেট খেলাটা সব থেকে বেশি করি এখানে ক্রিকেট খেলাটাই সব থেকে আমরা বেশি করি আর আমাদের বয়েসে এখানের ছেলেরা বয়েসের লোকেরা ক্রিকেট খেলাটাই তারা বেশি চায় যে তা সে ক্রিকেট খেলাটাই হোক কারণ তারা বেশি ক্রিকেট খেলাটাই পছন্দ করে তারাও আমাদের বয়েসি লোকেরাও ক্রিকেট খেলে তারাও ক্রিকেট দেখে শুনেছে কিন্তু ফুটবলটা অতোটা আমাদের এইখানে হয় না ফুটবল খেলাটা অতোটা আমরা খেলি না এখানে কারণ ফুটবলের ফুটবল খেলার যে মানে ছেলে থাকে সেটা এখানে নেই সেরকম এই পরিস্থিতি আর কি